হ্যালো স্যার কালকে আমি এয়ারপোর্ট থেকে তারকেশ্বরে ফেরার জন্য আমার বাড়িতে ফেরার জন্য আমি আপনাদের উবের কোম্পানি থেকে একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু যেহেতু আমি রাতে নামি এয়ারপোর্টে আমি ভেবেছিলাম হয়তো আমাকে আমার আর রাতে বাড়ি ফেরা হবে না কিন্তু আমি তাও আপনাদের কোম্পানিতে ক্যাব বুক করেছিলাম কিন্তু আমি দেখলাম ড্রাইভার দাদা আমার জন্য অপেক্ষা করছে এয়ারপোর্টে এবং তিনি একদম আমার লাগেজ থেকে শুরু করে সব সম্পূর্ণটাই নিজে হাতে নিয়ে যান আমাকে নিয়ে যেতেই দেন নি এবং তারপরেও অতো বেশি রাত হয়ে যাওয়ার পর যেহেতু আমাদের ওই দিকটা একটু জঙ্গলের ধার তাই তিনি আমাকে একদম বাড়ির কাছে অব্দি নামিয়ে দিয়ে এসছেন এবং যেখানে রাস্তা শেষ সেখান থেকে আমার বাড়ি কিছুটা দূরে তাই তিনি আমাকে সেখানেও একলা না ছেড়ে দিয়ে নিজে লাইট নিয়ে এবং আমার লাগেজগুলি আমার বাড়ি অব্দি নিয়ে যেতে সাহায্য করেছেন এবং পুনরায় তিনি আমাকে বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে তবেই তিনি আবার এসে গেছেন আপনার ড্রাইভারের এরকম আচরণ আমার খুবই ভালো লেগেছে এবং সেক্ষেত্রে আমি আপনার উবের কোম্পানিতে ফাইভ ষ্টার রেটিংও দিয়েছি এবং আমার ড্রাইভারদাকে খুবই ভালো লেগেছে এবং কাল রাতে আমার আর ওনাকে থ্যাংক ইউটা বলার সুযোগ হয় নি তাই যদি আপনার সম্ভব হয় আপনি একবার আমাকে ড্রাইভার দাদার নাম্বারটা দেবেন এবং তাকে আমার তরফ থেকে অবশ্যই ধন্যবাদ জানাবেন কারণ যেহেতু আমার কালকে বলা হয় নি আমার নিজেরই খুব খারাপ লাগছে আর এটাই আমার আপনাদের কাছে বলার ছিলো